এমন একটা মানুষের নিয়ে আমি বলছি যার সাথে যত বেশি বলবো তত কমই মনে হবে এ কয়েক বছর আগে আমরা একটা জায়গায় গেছিলাম কাজের সূত্রে যেখানে পরিবেশটা খুব একটা অনুকূল ছিল না না যেখানে সেখানে থাকার ব্যবস্থা ছিল খুব একটা ভালো না খাবার ব্যবস্থা খুব একটা ভালো ছিল না পানীয় জলের তেমন একটা যোগাযোগ ছিল সেই অনুকূল পরিবেশের মধ্যে আমাদের একটা বিয়েবাড়ির কাজ ছিল যার চারপাশটা জঙ্গল ও ড্যামের মধ্যে ঘেরা এবং এই ড্যাম ও জঙ্গলের ধারে আমাদের স্পট দেওয়া হয়েছিলো তিন চার দিন ধরে আমরা এই বিয়ে বাড়ির কাজে যোগান সব করেছিলাম কিন্তু ওই একটা ছেলের জন্যে পুরো কাজটা সেরকমভাবে ঠিক একটা হয়ে উঠতে পারেনি তার প্রতিটা কাজে ভুল এবং কাজের সময়ে কাজের ইস্পটে অনুপস্থিতি তার ফলে কাজগুলো ঠিক একটা গুছিয়ে বাগিয়ে তুলে উঠতে পারিনি ওই কাজটাকে আমরা খুব একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কাজটাকে পার করার চেষ্টা করেছি এবং যার ফলে কাজটা খুব একটা ভালো হয়ে উঠতে পারেনি যার জন্য আমরা ওইখান থেকে রাতারাতি বেরিয়ে আসতে আবার বাধ্য হয়েছি